বর্তমান পরিস্থিতিতে আরও বেশি লোকের কাছে বিজ্ঞাপন দেওয়া বা পৌঁছানোর উপায়গুলি হল যে এখন মানুষ যেমন বিজ্ঞাপন কিছু দিতে চায় যে সবার প্রথমে সে কি করে একটা টোটোওয়ালাকে ডাকে বা কোনও সামনাসামনি মারুতিকে ডাকে সেখানে কিছু লিফলেট তৈরি করে মানে বিজ্ঞাপন কিছু ছাপানো থাকে সে বিজ্ঞাপনগুলো নিয়ে তারা বেরিয়ে পড়ে তারা হাঁকতে হাঁকতে বেরিয়ে পড়ে গ্রামের গ্রামের উদ্দেশ্যে সেখানে যেয়ে তারা ওই লিফলেটগুলো ছড়িয়ে ছড়িয়ে এবং হেঁকে হেঁকে বলে যে আমাদের এই প্রচারটি শুনুন এই প্রচারে কি বলা হচ্ছে সে প্রচারটা তারা করে দেয় এছাড়া যেগুলি করে সেগুলি হচ্ছে পোস্টার তারা পোস্টার তৈরি করে অনেক রকমের বড় বড় হ্যাণ্ডবিল দেয় তো সেরকম হ্যাণ্ডবিল বা পোস্টার তারা কিন্তু দেয়ালে দেয়ালেও দিয়ে দেয় মানে আশেপাশে যে এলাকাগুলো থাকে সেই এলাকাগুলোতে ওগুলো দিয়ে দেয় তো যাতে মানুষ জানতে পারে যে এখানে একটা কিছু হচ্ছে তো বিজ্ঞাপন দেওয়ার এই উপায়গুলো আছে এছাড়া যে বিজ্ঞাপন সম্পর্কে আমি যেগুলো বলতে পারি যেটা আমার খুব কাজে লেগেছে আমি একটা এনজিওর সাথে কথা মানে কাজ করতাম তো সেখানে দেখেছিলাম যে সেইটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে একটা টিউশন পড়ানো হত সেই টিউশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মানুষ কতটা বিজ্ঞাপন দিতে পারে মানে কীভাবে দিতে পারে সেটা আমি সেখান থেকেই দেখেছিলাম তো সেখানে আমাদের স্যার প্রথমে যা করেছিলেন অনেকগুলো হ্যাণ্ডবিল নিয়ে এসেছিলেন তো হ্যাণ্ডবিলগুলো সবার হাতে হাতে দিতেন যে কোনও নতুন মানুষ আসলে তাদের হাতে হাতে দিয়ে সেগুলো এগিয়ে দিত যাতে তারা জানতে পারে যে এখানে একটা কিছু হচ্ছে তো সেই জন্য তারা যখন দিত তো এইভাবে হ্যাণ্ডবিলগুলো দিয়ে তারা একটা একটা করে জানতে পারতো যে হ্যাঁ এখানে কিছু একটা হচ্ছে তো বিজ্ঞাপন দেওয়ার জন্য আমি বলব একদম সঠিক উপায় হচ্ছে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতেও কিছুভাবে পোস্ট করতে পারেন এছাড়াও যেগুলি আমি বললাম যে হ্যাণ্ডবিল বা এই মাইকে প্রচার এগুলোও কিন্তু করে দেখতে পারেন